দেখুন পশ্চিমবঙ্গে তো ঘোরার অনেক জায়গা আছে যেমন দীঘা পুরী মন্দারমণি অনেক জায়গা আছে ঘোরার সেখানে ব্যবসা বাণিজ্য কীভাবে বাড়বে অর্থনৈতিক উন্নতি কীভাবে করবে যেমন আমরা ধরো ঘুরতে যাচ্ছি সেখানে অনেক কেনাকাটা করছি অনেক জিনিসপত্র দেখছি গিয়ে থাকছি খাচ্ছি কিনে সেটা নিয়েই ওখানে অনেক অর্থোন্নতি হচ্ছে